হ্যালো হ্যাঁ পাওয়া যাবে ওই তিন হাজার কি চার হাজার আল্লা ওই কমসম দামে হবে হ্যাঁ রেডিমেড দোবো আপনি নে পনেরো তারিখে নাহলে ষোলো তারিখে পাওয়া যাবে আপনি কার জন্য নেবেন

তা আপনি দে বাজারের ওপরে আপনি কি দেখে যেতে পারেন তুমি দেখে যাবে এসে কিরম দাম নিয়ে জানতে পারবে আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবেন ঠিক আছে আপনি আর কিছু নেবেন হ্যাঁ শোকেস আছে ভালো ভালো দাম ওই তো দু হাজার তিন হাজার এরকম ভালো ভালো শোকেস দামি আপনি অ্যাঁ ফ্রিজ হ্যাঁ আছে ফ্রিজ আপনি কিরম দামের নেবে্ন বলুন তুমি কিরম দামের নেবে আগে বলুন তারপর তো দামগুলো বলবো ঠিক আছে হবে ওই রকম দামে হ্যাঁ আমি কাল কাঠের খাট করবো তাই আপনি একটু রেখে দিন